শহুরে এবং গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে অনেক ব্যবধান রয়েছে কারণ শহরে যে যে উচ্চ শিক্ষার যে ল্যাব রয়েছে সেটা অনেক সময় গ্রামীণ বিদ্যালয়ে সেই ল্যাব থাকে না আবার শহরের বিদ্যালয়গুলিতে খেলার মাঠ নেই যেটা গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে অনেকটা খেলার জন্য বিস্তীর্ণ মাঠ থাকে